হ্যাঁ আমার অনেক জায়গায় অনেক ধরনের অনুষ্ঠান হয়েছে সেখানে গিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তারা আমাকে চ্যালেঞ্জ করেছে বা আমিও তাদেরকে চ্যালেঞ্জ করেছিলাম কিছু কিছু জায়গায় আমিও উইন হয়েছি কিছু কিছু জায়গায় তারাও উইন হয়েছে কিন্তু চ্যালেঞ্জ না করলে তো বোঝা যাবে না যে কে কতটা কেরকমভাবে কীভাবে নাচ মানে নাচ প্রতিযোগিতার যেরকমভাবে যেরকম বলা হয় তা সেখানে আমি কিছু জায়গায় উইন হয়েছি কিছু জায়গায় উইন হই নি আর আমি একজন গ্রাম থেকে গ্রামের মানুষ সেখানে গ্রাম থেকে আসি সেখানে আমি কোচিংয়ে যেতে পারিনি কোনো সময় কিছু টাকা পয়সার জন্য তা সেখানে আমি আমার বাড়ির টিভি দেখেই টিভিতে নাচ হতো সেখান থেকেই আমি সেই দেখেই জিনিসটা আমি শিখেছি শেখার ফলে আমি টিভি থেকে যা শিখেছি সেটাই আমি স্টেজে যখন অনুষ্ঠান হয়েছে সেখানে গিয়ে আমি সেই নাচটা বা নৃত্যটা করেছি